হ্যালো আমি ভাস্করের বাবা বলছি হ্যাঁ নমস্কার হ্যাঁ আচ্ছা আচ্ছা নমস্কার নেবেন স্যার নমস্কার নেবেন স্যার

হ্যাঁ হ্যাঁ তবে স্যার রোববার দিনটা আমি বিভিন্ন কাজে যুক্ত হয়ে যাব অন্যদিন এলে হবেনা তাহলে আমার পক্ষে খুব না আমার জন্য আমি যদি এসে পরে আপনার সাথে দেখা করে কিছু ইয়ে খবরাখবর নিই নিশ্চই

হ্যাঁ আমি চেষ্টা করব এবং এই জন্যই চেষ্টা করব যে এটা একটা বাৎসরিক ক্রীড়া কারণ আজকালকার দিনে সবজায়গায় তো খেলাধুলোটা প্রায় উঠেই গেছে বলতে পারেন এই স্কুলেই যে বাৎসরিক ক্রীড়া হয় তার মধ্যেই যতটুকু পায় বাকিটা তো ছেলেরা আর পায়না তাই আমি চেষ্টা করব যতটা হয় মানে আসার চেষ্টা করব এবং আপনার সাথে আমি এই নিয়ে কথা বলতে থাকব আপনিও দেখবেন যদি আমাকে কিছুটা কন্সিডার করা যায় তাহলে খুব ভালো হয় আপনি নিজে একটু দেখুন হুম তবুও আমি বলছি যে এই জিনিসটা খুবই ভালো জিনিস এটার মধ্যে মানে ছেলেরা আজকালকার দিনে তো বুঝতেই পারছেন কোথাও পার্ক বা এ কিচ্ছু নেই হ্যাঁ আমি সেটা মেনে নিতে বাধ্য হব কারণ আমার ছেলে ওই স্কুলে পড়ে এবং ওই স্কুলে ইয়ে করে তার জন্য আর আমি এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাও খুব ভালো পছন্দ করি আমি তো সেইদিন উপস্থিত থাকবোই হ্যাঁ হ্যাঁ আমি তো আমার মিসেসকে নিয়েই আসব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রোগ্রামের দিন অবশ্যই আসব এবং আমি সারাদিনই থাকব বলতে পারেন ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ